আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি আপনি ঠিকঠাক ওষুধপত্র খান হ্যাঁ আর আশা করছি তোমার হাত ঠিক হয়ে হয়ে যাবে মানে শুধু তো ওষুধপত্র খেলে তুমি হয়তো আগের মতো হয়ে যাবে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখছি তা আর একবার এক্সরে কর করালে ভালো হয় দেখছি ডাক্তারের সঙ্গে কথা বলে হ্যাঁ আর আপনি শুধু তো ওষুধপত্র খান আসা করছি আগের মতোই কাঁধ ঠিক হয়ে যাবে আর দো দৌড়াদৌড়ি লাফালাফি বেশি কর করবে না দৌড়াদৌড়ি লাফালাফি করলে কিন্তু আর কিছু করা যাবে না

হ্যাঁ ডাক্তারবাবু যে ব্যায়ামগুলো দিয়েছেন রীতিমতো প্র্যাকটিস করবে হ্যাঁ আর ওষুধপত্র ঠিকঠাক খেয়ে যা